গ্রামীণ সম্প্রদায়ে খেলার মাধ্যমে কোনো ব্যক্তি তার দক্ষতা সম্পূর্ণরূপে বিকাশ করতে পারে যদি ওই ব্যক্তি গ্রাম স্তরে যথেষ্ট ভালো করলে তখন সেই ব্যক্তিকে জেলা স্তর এবং পরবর্তী কালে রাজ্য স্তরে প্রেরণ করা হয় এর ফলে সে তার ব্যক্তিত্বের দক্ষতা বিকাশ করতে পারে